খবরে দেখা জিনিস আর বাস্তবে ঘটতে থাকা জিনিসের মধ্যে প্রধান পার্থক্য হল আমরা ভূপৃষ্ঠের সত্যতা না জানা সত্বেও খবর শুনে শুনে কিছুগুলি অপ্রাসঙ্গিক অসত্যকে সত্য বলে ভেবে থাকি না আমি ভুয়ো খবর শুনিনি কিন্তু ভুয়ো খবর সমাজের মধ্যে ছড়িয়ে গেলে এটি সমাজের ওপর একটি খারাপ প্রভাব ফেলতে পারে যেমন দুই গোষ্ঠীর সম্বন্ধে জাতিগত ঝগড়া বা দুই গোষ্ঠীর জাতিগত ঝগড়া বা কোন খবরের জিনিস বা কিছু পণ্য সামগ্রী বা কোন জিনিসের